ভারত প্রধানত মৌসুমী জলবায়ুর দেশ ভারতবর্ষে মৌসুমি জলবায়ু দ্বারাই নিয়ন্ত্রিত হয় প্রথমত মৌসুমি জলবায়ুর উৎপত্তি হয় বা মৌসুমি বায়ুর উৎপত্তি হয় দক্ষিণের ভারত মহাসাগর থেকে সেখান থেকে দক্ষিণ ভারতে প্রথম বৃষ্টিপাত ঘটায় এবং বছর শেষে মৌসুমি বায়ু ফিরে যাবার সময় দক্ষিণবং বঙ্গে দ্বিতীয়বার বৃষ্টি ঘটায় এই অঞ্চল বিশেষে মৌসুমি বায়ু বা জলবায়ু পরিবর্তিত হয় যেমন উত্তর ভারতে দেখা যায় ঠান্ডাকালীন বা শীত শীত শীতের প্রবাহে হয় অপরপক্ষে যত দক্ষিণে নেমে আসা যায় ততো নাতিশীতোষ্ণ থেকে আমাদের যে দক্ষিণ উপকূলীয় এলাকাগুলি আছে সেখানে চরমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়